আমরা ছোটোবেলা থেকে যেই ভূগোল বইটি পড়ে আসছি তাতে প্রধান তার থেকে আমরা প্রধানত তারা এবং মহাবিশ্বের অধ্যয়ন করতে পারি সেই বইগুলিতে ভূগোল বইগুলিতে খুবই ভালো ভাবে দেওয়া রয়েছে যে আমাদের তারা পৃথিবীর থেকে কোন তারা কত দূরে অবস্থিত এবং মহাবিশ্বে কতগুলি পৃথিবী ছাড়াও কতকগুলি গ্রহ উপগ্রহও রয়েছে এবং সেই গ্রহ উপগ্রহগুলির থেকে পৃথিবীর দূরত্ব কত এবং সূর্যও একটি মহাবিশ্বের মধ্যে সবথেকে বড় তারা যেটা আমরা পৃথিবীর থেকে দেখতে পাই এবং যার জন্য আমরা খুবই উপকৃত হই সেটা হলো সূর্য সূর্য পৃথিবীর থেকে কত দূরে অবস্থিত সূর্যের কিরণ কীভাবে পৃথিবীতে আসে এছাড়া পৃথিবী কীভাবে চাঁদের সাথের চাঁদ কীভাবে পৃথিবীর চারিপাশে ঘুরছে এবং পৃথিবী কীভাবে সূর্যের চারিপাশে ঘুরছে এবং অন্যান্য যে সমস্ত গ্রহগুলি যেমন বুধ গ্রহ বৃহস্পতি এগুলি রয়েছে এগুলো কীভাবে ঘুরতে থাকে সূর্যের চারিপাশে এগুলোতে কোন কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যেতে পারে এছাড়া এই গ্রহগুলির তাপমাত্রা কত এই গ্রহগুলি সূর্যকে ঘুরতে কত সময় নেয় পৃথিবী কত সময় নেয় এবং এগুলি যদি কাছে কাছে চলে আসে তাহলে কী হতে পারে এছাড়া মহাবিশ্বে যে সমস্ত আরও অন্যান্য তারাগুলো রয়েছে বা গ্রহগুলো রয়েছে সেগুলো কেন সূর্যের থেকে কত দূরত্বে অবস্থিত সেগুলোর তাপমাত্রা কী রকম তাতে কোনো প্রাণের বসবাস রয়েছে কি না এগুলো আমরা তারামণ্ডল বা মহাবিশ্বের অধ্যয়নের থেকে শিখতে পারি এছাড়া প্রাচীন যুগে তারা দেখে দিক পরিমাপ করা হতো এছাড়া তারা দেখেই মানুষ পথ চলাচল করত এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য মানুষ এই তারাদের সাহায্য নিত